আমার গ্রামে অ্যাম্বুলেন্সের সংযোগ খুবই খারাপ এবং অনেক সমস্যা দেখা যায় কারণ না হঠাৎ করে যদি কারোর শরীর খারাপ হয় বা হঠাৎ করে হার্ট অ্যাটাক বা অন্যান্য রোগ যদি হয় তাহলে অ্যাম্বুলেন্স পাওয়া খুব কঠিন হয়ে যায় কারণ ওই সব রোগের ক্ষেত্রে আমরা কোনোভাবেই তাদেরকে ব্যবস্থা করতে পারি না নিয়ে যাওয়ার জন্য হুট করে কারোর অ্যাক্সিডেন্টের মতন ঘটনা ঘটলে বা কোনও সমস্যা হলে তার জন্য অ্যাম্বুলেন্সকে ফোন করে অন্য শহর থেকে অ্যাম্বুলেন্স আনাতে হয় যেহেতু আমাদের গ্রামে ঠিকমতো স্বাস্থ্য ব্যবস্থাও নেই তাই অ্যাম্বুলেন্সের পরিষেবাও পাওয়া যায় না আমার মনে হয় যে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এখানে করা দরকার মানুষকে কষ্ট করে টোটো করে বা অন্যের কোনও বাইক থাকলে তার মধ্যে বা ভ্যানে করে নিয়ে স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে হয় হাসপাতালটা গ্রাম থেকে যেহেতু অনেকটাই দূর সেখানেই অ্যাম্বুলেন্সরা থাকে গ্রামে কোনও নার্সিংহোমও নেই যেখানে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে আর যদি কোনও অ্যাম্বুলেন্সকে আমরা প্রাইভেট অ্যাম্বুলেন্সকে আমরা কল করি তো তারা অনেক পরিমাণে ভাড়া নেয় আর গ্রামে গরিব মানুষদের পক্ষে অত ভাড়া দিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়াটা অনেকটাই সমস্যা তাই একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা দরকার আর এইভাবে অ্যাম্বুলেন্স গাড়ির সমস্যা সবসময় লেগেই থাকে তাপরে অ্যাম্বুলেন্স আসে যখন তখন রাস্তার মধ্যে কাদা বা রাস্তা খারাপ হওয়ার জন্য অনেক দেরি করে আসে রাস্তা খারাপ হওয়ার জন্য অনেক দেরি হয় যেতে আবার মাঝে মাঝে রোডে যখন ওঠে গ্রাম থেকে বেরিয়ে তখন সেখানে জ্যাম পড়ে যাওয়ার জন্যও অনেক খারাপ অবস্থা হয় গ্রামের রাস্তা খুবই সরু অ্যাম্বুলেন্স আটকে যায় এইসব সমস্যাগুলির সম্মুখীন হতে হয়